ভারতের সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলা ভাষা যেভাবে তুলনা করেছে বলে আমার মনে হয় আমার মাতৃভাষা বাংলা তাই এখানে বাংলাটাই বেশি চলে যে কোনো নাটক কবিতা ছেলেকে স্কুলে পড়ানো সবকিছুটা এখানে বাংলা ভাষাতেই হয় হিন্দি ভাষায় হয় না ভারতের সরকারি ভাষা হিন্দি হলেও আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু বাংলা ভাষাতেই রচিত এবং যে কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সেটাও কিন্তু বাংলা ভাষাতেই রচিত তাই আমরা বাংলা ভাষাটাই যেহেতু মাতৃভাষার সঙ্গে পড়ে টাই আমরা বাংলা ভাষাটাই শিখে এসেছি তবে কিছু কিছু ক্ষেত্রে যদি বাইরে যাওয়া হয় তখন আমাদের হিন্দি ভাষাটাও জেনে রাখা দরকার কারণ সেখানে হিন্দি ছাড়া বাংলা ভাষা কেউ বোঝে না তাই হিন্দিটাই বেশি চল সব ভাষাটাই আমাদের জেনে রাখা দরকার যে যেটা পারবে কম কম বেশি হলেও জেনে রাখা দরকার